আমার যে ডাঙা বাড়ি আছে তাতে আমি ফলের গাছ ফুলের গাছ সুন্দর সবজি গাছ সব লাগাই নিজে হাতেই গাছ তৈরি করি মানে ছোটো থেকে যখন চারা গাছ কিনে এনে বসাই তাদের যত্ন সহকারে তাদের যেমন ধরো একটা বাচ্চা মানুষ করি সেই গাছপালাগুলো সুন্দর নিজের বাচ্চার মতো করে তাদেরকে বড় করতে হয় তাদের জল দিতে হয় সার দিতে হয় তাদের যত্ন করতে হয় যখন দেখা যাচ্ছে দিনের পর দিন গাছ বেড়ে উঠছে তখন আমার যেন একটা কী আনন্দ হচ্ছে যে গাছ আজকের এক রকম দেখছি পরের দিন দেখছি আরও এক রকম তখন যেন আমার একটা কী সুন্দর লাগছে গাছের দিকে চাইলে যেন আমার মন ভরেই যাচ্ছে এবারে গাছ যখন বড় হল তখন গাছ ফুল দিচ্ছে তার পরে ফল দিচ্ছে সবজি গাছে ওরকম বিভিন্ন ধরনের সবজি হচ্ছে এটাই আমার কাছে খুব বড়ই গর্ব